আমি ছোটোবেলা থেকে খেতে খুব ভালোবাসি আমি আমার মাকে দেখতাম যে অনেক বাঙালি খাবার রান্না করতে কিন্তু আমি এক দিন বাঙালি খাবার রান্না করতে গিয়ে বাঙালি খাবার আমি ঠিক ঠাক পেরেছি যেমন ভাত করেছিলাম মাছের ঝোল করতে পারি মাংস করতে পারি আমি সব ধরনেরই বাঙালি খাবার রান্না করতে পারি একবার আমি চা রেস্টুরেন্টে চাইনিজ খেতে গিয়ে চাইনিজ খেয়ে ফেরার পর ফেরার পর বাড়িতে একবার আমি বিরিয়ানি রান্না করার ট্রাই করতে যাই কিন্তু সেই বিরিয়ানি রান্না করতে গিয়ে আমার অনেক সময় লেগে গিয়েছিলো এবং সেই বিরিয়ানিতে আমি ভুল করে চালটা চালটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছিলো আলুটা কাঁচা থেকে গিয়েছিলো এর জন্যে প্রথম বার বিরিয়ানিটা বানাতে পারিনি তারপর আমি মোমো বানানোর জন্য ট্রাই করি মোমো বানাতে গিয়ে ময়দাটা অনেকটাই নরম হয়ে যায় মাংসটা কাঁচা থেকে যায় এই জন্য মোমোটাও বানানো ঠিক একটা ভালো হয় না আবার বাঙালি খাবার আমি ঠিক ঠাক পারি কিন্তু চাইনিজ খাবারটা আমার ঠিক ঠাক হয় না আবার আমি অনেক সময় পকোড়া বানাতে গিয়েছিলাম পকোড়া বানাতে গিয়ে মাং ভেতরের মাংসটা কাঁচা থেকে গেছে ওই জন্যে পকোড়াটা ঠিক ঠাক বানানো হয় নি তাই রান্না এই চাইনিজ খাবার রান্না করতে গিয়ে আমার অনেকটা সময় ব্যয় হয়ে গিয়েছে আর চাইনিজ খাবার রান্না করাটা খুব খুব টাফ বলে মনে হয় কারণ চাইনিজ খাবার চাইনিজ খাবার আমি অনেক সময় রান্না করতে গিয়েছি যেমন আমিষ চাউমিন বানাতে গিয়েছিলাম এক সময় চাউমিন বানাতে গিয়ে সেই চাউমিনটা নরম হয়ে গিয়েছিলো তাই সেই চাউমিনটাও ঠিক ঠাকভাবে হয় নি অনেক সময় আমি অনেক রান্না চাইনিজ রান্না করতে গিয়ে অনেক অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং চাইনিজ রান্নাটা কখনও খুব খারাপ হয়েছে কখনও আবার খাওয়ার মতো হয়েছে কিন্তু চাইনিজ খাবারটা কখনও মানে ঠিক ঠাকভাবে আমার মধ্যে তৈরি হয় নি